আমি সঙ্গীত উৎসব এর ইভেন্ট এ যোগদান করেছি আমাদের কলেজে নবীন বরণ দিন সঙ্গীতের উৎসব এর আয়োজন করা হয় সেখান থেকে কলকাতার এক নাম নাম করা সঙ্গীত শিল্পী আসেন এবং সেখানে বিভিন্ন রকম সঙ্গীত বাদ্যযন্ত্র সমেত এক সঙ্গীত উৎসব আয়োজন হয় সেই সঙ্গীত উৎসবে বিভিন্ন রকম গান বিভিন্ন বাদ্যযন্তের সাহায্যে বিভিন্ন আনন্দমুখর হয়ে ওঠে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী শিক্ষক সেই অনুষ্ঠানে যোগদান এবং সেখানে তারা সঙ্গীত শিল্পী বিভিন্ন সঙ্গীত উপস্থাপনা করেন এর ফলে সবাই কলেজের সহপাঠীরা মনোযোগ সহকারে সেই সঙ্গীত শুনেন